গ্রাম এবং শহরে খেলার মধ্যে অনেকটাই পার্থক্য সাধারণত গ্রামে সবাই মিলে মিশে খেলে থাকে কিন্তু শহরে সেটা হয়ে উঠতে পারেনি শহরের মানুষজন অনেক ব্যস্ত থাকে তাই তারা একসঙ্গে খেলতে পারে না কিন্তু গ্রামে সেরকমটা নয় গ্রামে সবাই বিকেলবেলা একসঙ্গেই খেলাধুলো করে থাকে শহরে জীবন অনেক ব্যস্ত জীবন তাই তারা বিভিন্ন কাজে মগ্ন হয়ে থাকে কিন্তু গ্রামের মানুষজন সেটা নই গ্রামের মানুষজন প্রতিদিন সময় করে বিকেলবেলা খেলেই থাকবে কিন্তু শহরে অনেক বড়ো বড়ো প্রতিযোগিতা হয়ে থাকে সেখানেও কিন্তু গ্রামের মানুষজন গিয়েই খেলে থাকে বড়ো বড়ো টুর্নামেন্ট হওয়ার সত্ত্বেও সেখানে মানুষজন গ্রামের মানুষজনই গিয়ে খেলে কলকাতা মতন বড়ো শহরেও খেলাধুলো তেমন একটা প্রচলিত নেই গ্রামের মানুষজন গিয়েই সেখানে খেলে থাকে কিন্তু এমনটাও নয় যে শহরের মানুষজন খেলে নি শহরের মানুষজনও খেলে কিন্তু তারা তাদের কোচিং সেন্টারে গিয়ে খেলে থাকে এবং সেখানে কোচিংয়ের মাধ্যমে খেলে থাকে কিন্তু গ্রামে তা নয় গ্রামে নিজেরা নিজেদের মধ্যে খেলে থাকে এটাই হচ্ছে পার্থক্য